আমার কোনও শিল্প আন্দোলনের মুহূর্ত সেরকম নেই তবে আমি একটা আর্ট একজিবিশনে আমার কিছু ছবি দিয়েছিলাম যেখানে বাইরে থেকে বড়ো বড়ো শিল্পীরা এসছিলেন ভিজিট করতে ওনারা দেখে গেছেন ছবি আমার ছবি ওঁদের কিছু পছন্দ হয়েছিলো আর হ্যাঁ আমি আমি নিজেকে আমি এই কাজের সাথে খুব বেশি সময় দিতে চাই আমার এই কাজ ভালো লাগে আমি এই কাজের সাথে নিজেকে দেখতে চাই আরো ভালো করে আরো ভালো যাতে আমার কাজ উন্নতি হয় আরো কাজের মধ্যে আমি আমার ছোটখাটো যেগুলি ভুল হয় সেগুলোকে আরো ঠিক করার চেষ্টা করবো আর একজিবিশনে এইভাবেই আমার ফটোর ছবি যেগুলো আমি বানাই সেগুলো দিতে চাই যাতে বড়ো বড়ো শিল্পীরা এসে ভিজিট করে তারা যাতে বলে যে হ্যাঁ আমার ছবি খুবই ভালো সেইভাবে আমি কাজ আমার করে গুছিয়ে নিতে চাই